আমাদের এলাকায় পর্যটকদের আকৃষ্ট করার মতো বিভিন্ন স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইথন এইখানে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসে এবং এইখানে সুন্দর দৃশ্য উপভোগ করেন যেমন ড্যাম পার্ক সবুজদ্বীপ ইত্যাদি এই পর্যটনকেন্দ্রগুলিকে পর্যটকদের আরও আকৃষ্ট করা হোক করতে হলে গাড়ি রাখার জন্য পার্কিং এরিয়া এবং পর্যটকদের থাকার জন্য ঘরের ব্যবস্থা যানবাহন রেলব্যবস্থা এইসব উন্নতি করতে হবে